হ্যালো কে ও সৃজিতা হ্যাঁ বল হ্যাঁ রে ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ হ্যাঁ ভালো আছে সবাই ও কবে খুলল কই আমি তো দেখিনি হ্যাঁ হ্যাঁ চল আমারও পয়লা বৈশাখে এবারে কিছু কেনা হয়নি মাও এবার কিছু দেয়নি তো আমিও একটা কুর্তি কিনব ভাবছিলাম চল আচ্ছা আচ্ছা হ্যাঁ ওর সাথে আমার যোগাযোগ নেই অনেকদিন ঠিক আছে ওর সাথেও দেখা হয়ে যাবে ভালোই এসেছে তাহলে ও এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ মা বলছিল যে একটা শাড়ি নেবে পয়লা বৈশাখে তো মাকেও দেওয়া হয়নি মায়ের জন্যেও একটা কিনব আর ইয়েতে বলছি ওখানে তোর এমনি তেল মশলা এরকম পাওয়া যায় না কি তাহলে মাও একটু অফারে কিনবে বলছিল আচ্ছা আচ্ছা তো শুধু জামাকাপড়ই আছে হ্যাঁ আর এই বা পুরুলিয়াতে তোর এই বাকি যেগুলো আছে ওগুলোতে তো সব দেখে দেখে নিয়েছি সেরকম কিছু মানে সব পুরনো পুরনো আমার খুব একটা ওখানে ভালো লাগেনি তো ভালোই হলো তাহলে নতুন একটা মল খুলল চল তাহলে দেখে আসি নতুন কী এসেছে

হ্যাঁ ঠিক আছে আমার অসুবিধা নেই মা এখন একটু সন্ধ্যাবেলায় হাঁটতে বেরয় আমারও অসুবিধা নেই আমিও বেরিয়ে যাব আর টাইমের ব্যাপারে কিছু অসুবিধা হবে না হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে বোন এই তো এ বছর উচ্চ মাধ্যমিক দিল ওকেও নিয়ে যাব ভাবছি তাহলে ওও বলছিল মলে টলে অনেকদিন ঘুরতে যায়নি মানে জামাকাপড় ওকেও তাহলে কিনে দেবো কিছু হ্যাঁ সেটাই ভালো হবে ওকেও পছন্দ করে একটা কিছু কিনে দেবো মায়ের জন্যেও কিনব তাহলে ঠিক আছে রে তাহলে এই শো শনিবার দিন তাহলে বেরো হ্যাঁ হ্যাঁ শনিবার দিন বেরো তাহলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোকে শনিবার দিন ওই বিকালে ফোন করে নেব ঠিক আছে আর রিম্পার সাথে আমি কথা বলে নিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে চল রাখলাম হ্যাঁ